মহাবিশ্ব সম্পর্কে এমন কিছু নির্দিষ্ট যা এখনো অব্দি অমিমাংসিত এবং আরো গবেষণার প্রয়োজন হ্যাঁ এখনো অব্দি অমিমাংসিত বলতে আমাদের পৃথিবীর বাইরে আমাদের পৃথিবী ছাড়া মঙ্গল মঙ্গল গ্রহে এখনো অবধি আমরা পৌঁছতে পারিনি বা অন্যান্য গ্রহে এখনো অবধি আমরা পৌঁছতে পারিনি চাঁদে গেছি চাঁদে আমরা পৌঁছাতে পেরেছি চাঁদের মধ্যে যে কেমন আবহাওয়া কি ধারা কেমন বায়ু চলাফেরা সেগুলো আমরা সব জানি কিন্তু মঙ্গলগ্রহে মঙ্গলগ্রহে আমাদের আমাদের শোনা যাচ্ছে যে মঙ্গলগ্রহে মানুষ বাস করতে পারবে মানুষের বসবসের জন্য উপযোগী কিন্তু মঙ্গল গ্রহের মধ্যে এখনো পারবেই কিনা সিওর নই সেজন্য এখন গবেষণার প্রয়োজন এবং অন্যান্য যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর মধ্যে আমরা এখনো অব্দি পৌঁছাতে পারিনি তার মধ্যে কেমন আবহাওয়া সেটাও এখনো অব্দি জানতে পারিনি এটা এখনো অব্দি গবেষণা করা উচিৎ এখনো অব্দি গবেষণা করা উচিৎ এইগুলোকে নিয়ে এবং এইগুলোকে আমাদের সামনে তুলে ধরাটা উচিৎ বলে আমি মনে করি